হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আপনি কে বলছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা হ্যাঁ সুব্রত এমনিই এখানে এসে যেগুলো আমি বাড়িতে ওকে অভ্যাস করে নিয়ে আসতে বলি ও মোটামুটি ঠিকঠাকই করে নিয়ে আসে আর ওর পায়ের তাল টাল এগুলো খুব ভালো তো আরও ভালো তো আশা করবই একটু ভালো করে বাড়িতে এখানে আপনি যদি নাও আসতে পারেন এলে খুব ভালো হয় কেন না আপনি দেখে গেলেন অঙ্গভঙ্গিগুলো এরপরে বাড়িতে আপনি সেরকমভাবে ওকে অভ্যাস করাতে পারবেন তো যদি নাও পারেন ও এইখান থেকে শিখে যাওয়ার পরে যাতে ঠিকঠাক মতো প্রত্যেকদিন যে কোনও জিনিস যত যত নিয়ম করে করবে ততই ওর পক্ষে ভালো হবে না না না ও ঠিকঠাকই করছে এখন তো খুব ছোটো ওকে সেরকম মানে খুব কঠিন নাচের কিছু এখনও দেওয়া হয়নি ও মানে এটাতে ওর খুব উৎসাহ আছে বুঝতে পারি ও নাচ খুব ভালোবেসেই করে এখানে আমাদের এখানে ও যতক্ষণ থাকে আমরা ওকে ঠিক মতো অভ্যাস করিয়ে দিই বা শিখিয়ে দিই আমাদের দিক থেকেও কোনও ইয়ে নেই আর ও দেখছি তো ও অন্যদের থেকে একটু আলাদা ভালোই করে নিয়ে আসবে ও খুব ভালো ভালো হুম হ্যাঁ ও খুব হ্যাঁ হ্যাঁ ও খুব খুব খুব খুব ও ভালো করে ওর হবে ওর নাচও খুব ভালো ভাবেই করবে তবে প্রত্যেকদিন ওই বললাম প্রত্যেকদিন অভ্যাস করতে হবে আর এখানে তো সপ্তাহে একদিন করে আসছেই এখানে এসেও ঘণ্টা দুই আমার কাছে থাকে আমি তো করাই তো বাড়িতে এরপরে এর সঙ্গে তো পড়াশোনা ওগুলো আছেই তবুও নাচটা প্রত্যেকদিন আমার মনে হয় এক ঘণ্টা তো করতেই হবে দুঘন্টা প্রাক্টিস করলে আরও ভালো ঠিক আছে ঠি ঠি ঠি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো ঠিক আছে হুম আচ্ছা